আমার শহরের প্রিয় জিনিস অনেক কিছুই আছে তার মধ্যে কয়েকটি হলো মুগের জিলিপি বাবরশা রসগোল্লা কারণ এগুলো অনেক আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং খেতেও খুব সুস্বাদু তাই আমার শহরের প্রিয় জিনিস এই রসগোল্লা বাবরশা এবং জিলিপি